পূর্ব বর্ধমান জেলায় প্রধান জাতিগত যে ও ভাষাগত গোষ্ঠীগুলো হল আপনার হিন্দু আপনার তারপরে মুসলিম কিছু শিখ শিখ পাঞ্জাবি সমস্ত রকম মিলেমিশেই আছে এবং তারা একে অপরের সাথে যোগসাধন করে কিছু ব্যবসা বাণিজ্য কিছু আসা যাওয়া কিছু বন্ধু বান্ধব হয়তো স্কুল শিক্ষার মাধ্যমে বিভিন্নভাবে তারা একে অপরের সাথে যোগসাধন করে থাকে আর এছাড়া জাতিগোষ্ঠী সম্পর্কে আমার যেটা আছে আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের জাতির বিভিন্ন ভাষার লোক আশেপাশে বসবাস করে এবং আমাদের বর্ধমান জেলা পার করার সময় কিন্তু যেসমস্ত আশেপাশে জেলাগুলি আছে বাংলা ভাষাই কিন্তু প্রধান ভাষা কিন্তু তার সাথে সাথে জেলার একটা টান কিন্তু তার মধ্যে রয়ে যায়